আমি আমার পরিবারের সদস্যদের সাথে এক দিন কথা বলছিলাম কথা বলতে বলতে মনে হল যে আমরা অনেক দিন ট্যুরে যাইনি ফ্যামিলি ট্যুর অনেক কাজের চাপ থাকে তো ওই জন্য ফ্যামিলি ট্যুরে যাওয়া হয়নি তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা ফ্যামিলি ট্যুরে যাব পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা ঘুরতে যাব কিন্তু আমি একটি গাড়ি বুক করলাম গাড়ি বুক করার পর গাড়িটি আসার কথা আজকে আজ দশটায় দশটা বেজে গেল কিন্তু এখনও গাড়িটি এল না গাড়িটি না আসার কারণে আমার পরিবারের সবাই সিদ্ধান্ত নিল যে আর কী করে যাবে গাড়িটি না আসার কারণে আর যাওয়া হবে না সেইখানে সবাই সিদ্ধান্ত নিলাম যে আর যাব না সেই জন্য গাড়িটি আমাদের ক্যান্সেল করা প্রয়োজন কারণ আর যখন যাওয়া হবে না বেলা দশ বারোটা বেজে গেল ওই জন্য সবাই ভাবলাম যে আর যাব না সেই জন্য আমার অনু আমার অনুরোধ যাতে গাড়িটি ক্যান্সেল করা হয়